আমি আপনাদের এজেন্সিতে গতকাল চন্দ্রকোণা থেকে মেদিনীপুর যাওয়ার জন্য ওলা বুক করেছিলাম কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি তা যেতে পারিনি এবং ক্যানসেল করেছিলাম এই অনিবার্য কারণবশত আমি ওটি বাতিল করতে বাধ্য হয়েছিলাম এবং বুক করার সময় আমি বেশ কিছু টাকা আপনাদেরকে অগ্রিম হিসাবে দিয়েছিলাম এবং যেহেতু আমি আমার অর্ডারটি ক্যানসেল করেছিলাম সেক্ষেত্রে আপনাদেরকে এই এই অগ্রিম টাকা যাতে আমি ফেরত পেতে পারি তার জন্য এবং যত দ্রুত সম্ভব ফেরত পেতে পারি সেই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি